মহাকাশ সম্পর্কে মানুষের যে ভাবনা বা উৎসাহ সেটা আদিম প্রবৃত্তির মতই জোরালো মহাকাশ সম্পর্কে মানুষ বহু প্রাচীনকাল থেকে বর্তমান আধুনিক যুগে তো সেটি পিকে পৌঁছেছে কিন্তু মহাকাশ সম্পর্কে যে ভাবনা যে বিস্ময় যে খোঁজার যে আকাঙ্ক্ষা সেটা অনেক প্রবল বহু বহু যুগ থেকে কিন্তু জ্যোতির্বিজ্ঞানীরা এবং বিভিন্ন স্ট অ্যাস্ট্রনটরা ভারতে অ্যাস্ট্রনটরা কিন্তু গ বিভিন্ন দেশের স্ট অ্যাটনো অ্যাস্ট্রনটরা কিন্তু বহু যুগ এবং দিনের পর দিন তারা কিন্তু গবেষণা চালিয়ে যাচ্ছে আমার যেটা উৎসাহের জায়গা সেটা হচ্ছে চাঁদ নিয়ে এবং এ চাঁদ নিয়ে জানার উৎসাহ এবং উদ্দীপনা অন্যন অন্য সব সাধারণ মানুষের মত আমারও প্রবল বেশি এই চাঁদ এই জন্যই মানুষের কাছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যে আমরা ছোটো থেকেই কিন্তু চাঁদ মামার সম্পর্কে শুনে শুনে বড়ো হয়েছি বাঙালি বাঙালি বাল্যকাল যারা বাঙালিদের ঘরে যারা বাল্যকাল আর প্রবাহিত করে এসছে বাং এবং ছোটো থেকে বড়ো হয়েছে সেখানে যদি শোনা যায় চাঁদ মামার সম্পর্কে গল্প তাদের মুখে মুখে প্রচলিত ফলে চাঁদ সম্পর্কে যে অপরিসীম কৌতূহল এবং উদ্দীপনা কাজ করে সেটা আমার ভিতরেও কাজ করে যেহেতু আমি একটি বাঙালি পরিবারে বড়ো হয়েছি ফলে চাঁদে চাঁদ সম্পর্কে তো আমি বললাম এই এই জে চাঁদ নিয়ে কিন্তু বহু দেশেরও বহু দিন থেকে বহু ইন্টারেস্ট কিন্তু পরিচালিত রাশিয়া আমেরিকা এবং বর্তমানে ভারত কিন্তু আস্তে আস্তে তাদের বিভিন্ন যে মহাকাশ গবেষণা সংস্থা তারা নিয়ত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে চাঁদ সম্পর্কে আরও জানার আরও বোঝার আরও কিছু জ্ঞান সংগ্রহ করার যাতে চাঁত সম্পর্কে মানুষের যে কৌতূহল সেটা কিছুটা অন্তত নিরসন হয় এবং এই যে প্রবৃত্তি সেটা চিরকালের থাকবে এবং মানুষের বিলুপ্তি হওয়া পর্যন্ত যে উৎসাহ থাকবে সে বিষয়ে কোনও সন্দেহ নেই